বাংলা ভাষার ইতিহাস হল ইতিহাস হলো প্রাচীনকালে আমরা যে ভাষায় কথা বলতাম সেটি হলো বদ্ধ ও বাংলা ভাষা যেমন আগে আম আগে বলা হতো যে যে আমরা যাইতেছি খাইতেছি এখন যেমন সেটা বিকশিত হয়ে সেটাকে আমরা বলি কী খেয়েছ কোথায় যাচ্ছ এইরকম